হ্যালো এটা কি হোটেল রেস্তোরাঁ আমি আমি কতগুলো খাবার অর্ডার করেছিলাম যেমন দু প্লেট বিরিয়ানি চারটে মোগলাই আর কিছু পানীয় আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম অর্ডারটা করতে সেই জিনিসটা আপনারা একটু যোগ করুন যেমন ওর সঙ্গে কিছু দই আছে মিষ্টি দই সেরকম মিষ্টি দই দুটো প্লেট মানে দুটো বাক্স দেবেন একশো গ্রাম বা দুশো গ্রাম যেটাই হোক হ্যাঁ দুটো বাক্স আপনি দেবেন এই দুটো জিনিস আপনি একটু অর্ডারের সঙ্গে যোগ করে নিন এবং আমাকে যথা সময়ে যেরকম আমি অর্ডার দিয়েছিলাম যথা সময়ে পৌঁছতে বলেছিলাম ঠিক সময় মতো আমাকে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন